আমাদের এখানে ধান চাষ খুব ভালো হয় ধান চাষের জন্য অনেক প্রচুর জলের প্রয়োজন আমাদের এখানে জল আমাদের এখানে জল সরবাহা সরবরাহ ব্যবস্থা খুব ভালো তাই আমাদের এখানে ফসল ফসল চাষ করতে বেশি অসুবিধা হয় না ধাতন ধান চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন কিন্তু এখানে জল জলের কোনো অ ইয়ে হয় না তাই আমাদের ধান ধান খুব ভালো হয় আমাদের অনেক আমরা অনেক সবজি লাগাই সবজি লাগাতেও কোনো অসুবিধা হয় না সবজি লাগাতেও যে জলের প্রয়োজন হয় সেটা আমরা পাই আমাদের এখানে যে সবজিতে পোকা মাকড় লাগে তার জন্য যে ওষুধ ব্যবহার করতে হয় আমরা সব কিছুই দিই সব কিছু দিয়েই সবজি ফসল সব ভালো রাখার চেষ্টা করি আমাদের এখানে সবজি ভালো রাখার জন্য অনেক রকমের ও এখন এখন সবজিকে ভালো রাখার জন্যে অনেক রকমের ওষুধ বেরিয়ে গেছে যদি কোনো পোকা পোকা মাকড়ের পোকা মাকড় হ্যাঁ সবজি বা ফসলে লাগে তখন তা আমরা ওষুধ বা ওষুদ বিষ অনেক অনেক কিছুই দিই যাতে পোকা মাকড়গুলো সহজে মরে যায় এবং সহজে মরে যায় এবং কোনো কিছুতে অসুবিধা না কোনো ওইতে অসুবিধা না হয় এবং যখন পোকা মাকড় হয় যখন ওষুধ দিয়ে দিই তারপর খুব ফসল খুব ভালো হয় ফসল এমনিতে ফসল ভালো হয় এবং এক একেকটা ফসল খুব ভালো কম ভালো হয় খেতে খুব সুস্বাদু হয় আমরা এভাবেই আমরা এভাবেই হচ্ছে ফসল রক্ষা করি এবং ফসল রক্ষা ফসল রক্ষা করলে আমাদেরই ভালো আমাদেরও অনেক ফসল লাগাই যেগুলো ফসল অনেক ফসল লাগাই তাই আমাদের কোনো ফ কিছু বাইরের থেকে অনেক সবজি বাইরে থেকে কিনতে হয় না নিজেদে নিজে নিজেরাই বাড়িতে বাড়িতে লাগাই নিজেরাই বাড়িতে লাগাই এবং সে ফসল অনেক ভালোও হয়